আমাদের রাজ্যে মিডিয়া কিন্তু স্থানীয় অর্থনীতি বা সম্প্রদায়কে প্রচুরভাবে সমর্থন করে এবং তাদের কিন্তু অবদান অনস্বীকার্য আমরা দেখেছি মিডিয়া কিন্তু আমাদের এখানে বিভিন্ন যে সমস্ত স্থানগুলো রয়েছে সে স্থানগুলোকে কভার করে এবং সেগুলোকে কিন্তু সকলের সামনে পৌঁছে দেয় যাতে করে আমাদের এখানে স্থানগুলোর কিন্তু পর্যটন কেন্দ্র অনেকটা বেড়ে উঠেছে যেমন আমরা দেখেছি আমাদের এখানে মুকুটমণিপুর রয়েছে এবং এই মুকুটমণিপুর কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে খুবই একটি জন প্রিয় পর্যটন কেন্দ্র যেটা কিন্তু শুধুমাত্র এই মিডিয়ার জন্যই সম্ভব হয়েছে কারণ এই মিডিয়াই কিন্তু এটা সকলের সামনে নিয়ে এসেছে এবং সকলের সামনে পরিচিতি দিয়েছে সেইক্ষেত্রে কিন্তু দেখতে গেলে আমরা কিন্তু এইখান থেকে অনেকটা পরিমাণে অর্থনীতির দিক থেকেও এগিয়ে গিয়েছি যেহেতু পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে তো অর্থনীতি তো অনেকটা আমাদের এগিয়ে গিয়েছে তার সাথে সাথে কিন্তু আমাদের বাঁকুড়া বাঁকুড়াতে কিন্তু অনেক বনভূমি রয়েছে এবং এই বনজঙ্গলে যে অপরূপ সুন্দর যে দৃশ্য সেগুলো কিন্তু ক্যামেরাবন্দি করেছে এই মিডিয়া এবং সেগুলোকে পৌঁছে দিয়েছে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বাসীর কাছে এবং তারা কিন্তু এটা তারা ঘরে বসে দেখতে পেয়েছে এবং বাঁকুড়ার যে অপরূপ সৌন্দর্য সেটাও কিন্তু ফুটিয়ে তুলেছে মিডিয়ার মাধ্যমে যেটা কি থেকে কিন্তু আমরা অনেক অগ্রগতি পেয়েছি